আমাদের ক্লাবের দলেু যোগদান করার কোনো ইচ্ছে নেই বা সেরকম অনুভূতি নেই কিন্তু আমাদের গ্রামের বাড়ি আছে সেখানে খুব সুন্দর একটা বড়ো উঠোন আছে সেখানে প্রতিদিন সকাল বিকেল সন্ধ্যা ওখানটায় পাখি আসতো বড় উঠোনে খেতে আমরা কিছু দিতাম চাল ধান মুড়ি জাতীয় কিছু খাদ্য দিলে তারা সেখানে খেতে আসতো তাদের আমার খুব ভালো লাগতো তারা প্রতিদিন আসা যাওয়া করতো তাদের সঙ্গে আমাদের একটা মনের মিল হয়ে গেছিল ভালো একটা কানেকশান সম্পর্ক তৈরি হয়ে গেছিলো তারাও সেই সময় সময়ে আসতো আমরাও অপেক্ষা করতাম তাদের যে তারা কখন আসবে তারা আসতো আমরা খেতে দিতাম তাদের সঙ্গে মজা করতাম তারা খুব ভালো লাগতো